হ্যাঁ আমার মাছ ধরার একটা বহুত নেশা আছে আমি একবার আমাদের বন্ধুবান্ধবদের মানে নিয়ে একবার নদীতে ট্রলারে করে মাছ ধরতে গিয়েছিলাম সেখানে গেলে বড়ো সমুদ্রে তিন চার দিন থাকতে হয় তারপর সেইখানকার থাকার জন্য যাবতীয় সব জিনিসপত্র খাবার গ্যাস স্টোভ তারপর আরও জামা প্যান্ট পোশাক আশাক সব নিয়েছিলাম তারপরে ওখানে গিয়ে তিন চার দিন মাছ ধরলাম ধরে ট্রোলারে রেখে দিলাম তারপর যখন মাছ অনেক হয়ে গেলো আমরা নদীর কিনারে আসলাম এসে সেখান থেকে গাড়িতে করে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারা মাছগুলো কয়েকটা গাড়ি এসে নিয়ে গেলো নিয়ে মাছগুলো বিভিন্ন জায়গায় চলে গেলো বাজারে বা কোনো বড়ো বড়ো জায়গায় রেস্টুরেন্ট এখানে সেখানে চলে গেলো সেখানকার রেস্টুরেন্টের ম্যানেজাররা বা বাজারে গিয়ে সেখানে মাছ গুলো কিনে নিল কিনে তারা সেই মাছটা ধরে ধরে সেই মাছটা ওরা রান্না করে বিক্রি করে কেউ মাছটা কিনে নেয় এবং মাছটা সেখান থেকে মাছ বিক্রি করে আমাদের ভালো ইনকাম হয় বা আমাদের মাছ ধর একটু নেশে আর আমরা আবার নদীতে মাঝে মাঝে মাছ সেতু একবার বা সপ্তাহ একবার এরকমভাবে আমরা মাছ ধরতে চাই আর ওখানে মাছ ধরতে গেলে স্বাভাবিক আবহাওয়া দেখে যেতে হবে কোনো মেঘলা বা বৃষ্টি বা তাহলে নদীর মাঝখানে বা সাগরের মাঝখানে যাওয়া উচিত নয় এইসব দেখে যেতে হবে আর আবার সেখানে জাল বসিয়ে দিয়ে ছিপ ফেলে আমরা মাছ ধরতাম আর সেখানে মাছ আরও বিভিন্ন বিভিন্ন শাক সবজি নিয়ে গিয়েছিলাম সেখানে আমরা গিয়ে খেতাম আর মাছ ধরার সময় আমরা গান করতাম যখন টাইম পাসও করতো হতো না সে জাল বসিয়ে দিয়ে আমরা সবাই মিলে এক এক করে গান বলতাম আর আমাদের মাছ ধরতে খুব ভালো লাগতো আর আমরা এরকমভাবে আমাদের সংসার চালাতাম